দুই দুই উনিশশো তিরানব্বই তিন সাত দুহাজার এক এক দুই দু হাজার বারো এক এক উনিশশো দশ দুই পাঁচ দুহাজার পনেরো